আমি অনেক পাখি দেখেছি পাখিদের সাথে বন্ধুত্ব করেছি পাখিদের ভাষা বোঝার চেষ্টা করেছি সুযোগ পেলেই গায়ে হাত বুলোতে ইচ্ছে করে তার মধ্যে বিরল পাখি হল চিত্রা শালিক এটা দেখতে এক অদ্ভুত আমার কাছে তার মিষ্টি সুর আমার হৃদয়ে আলোকপাত করে